আমাদের এইখানকার জলবায়ু হচ্ছে মৌসুমী জলবায়ু এই জলবায়ুতে প্রধানত ধান গম

তারপরে ডাল জাতীয় শস্য এরকম বিভিন্ন জাতীয় চারা সবজি চাষ হয় বা ফসলের চাষ হয় এখানে এই ফসল থেকে আমাদের অর্থনৈতিক যে সুবিধা আমরা পাই মূলত আমাদের এ এখানকার মানুষের পোধান খাদ্য হচ্ছে ভাত মাছ এই ভাত আমরা পাই স প্রধানত ধান থেকেই ধান যেমন তাদের খাদ্য হিসাবে ব্যবহার হয় সেই ধানের যে কটা অংশ মানে ধানের গুঁড়ো খড় খড় গরুর খাদ্য হিসাবে গো ব্যবহার করা হয় আবার গুঁড়ো হাঁস মুরগি পালনের ক্ষেত্রে ব্যবহার করা হয় মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এছাড়াও জমিতে সার উৎপাদনের জন্য এই ধানের খড় বা গুঁড়ো একসঙ্গে মিক্সড করে ব্যবহার করা হয় যা জৈব সারের উপাদান তৈরি করতে কাজে লাগে আমাদের এই ধান বিদেশেও রপ্তানি করে অনেকে জীবিকা নির্বাহ করে ব্যবসার ক্ষেত্রে এছাড়াও পাট পাট থেকে আমাদের বিভিন্ন রকম দড়ি বা বিভিন্ন চটের বস্তা এগুলো তৈরি হয় যা আমাদের পরিবেশবান্ধব যেগুলো পচনশীল আর কি এছাড়াও আমাদের ডাল জাতীয় শস্য এখানে এএই জলবায়ুতে উৎপন্ন হয় যা আমরা খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি এর ওপরে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি এবং এগুলো বিক্রি করেও অনেকে জীবন অতিবাহিত করে আর এই ধান থেকে আমরা যে সমস্ত জিনিস পাই এর কোনও অংশ আমরা ফেল ফেলতে হয় না সব আমাদের কাজে লাগে এবং এখানকার মানুষের জীবিকা নিৰ্বাহ করার জন্য এই ধানই আমাদের একমাত্র প্রধান ফসল এছাড়াও বিভিন্ন রকম সবজি এই মৌসুমী জলবায়ুতে হয়ে থাকে বিভিন্ন রকম ফল যা আমাদের এখানকার মানুষের পুষ্টিকর এবং উপযুক্ত খাদ্য হিসেবে আমরা ব্যবহার করে থাকি